আমার পড়া একটি ধর্মীয় শ্লোক হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত এই লাইনটা আমার জীবনে অনেক পরিবর্তন ঘটিয়েছে কেন বলছি কারণ আমি ছোটো থেকেই ভগবানের বই পড়াতে খুবই আসক্ত ভগবানের বই পড়তে আমার খুবই ভাল লাগে সেটা আপনি যে কোনো মহাভারত বলুন বা শ্রীকৃষ্ণের গল্প বলুন বা বজরংবলীর গল্প বলুন তো তার মধ্যে আমি একটি শ্লোক যেটা আমি এখন তুলে ধরলাম তো এই শ্লোকটার মানে এটাই হচ্ছে যেখানে যেখানে ধর্ম সেখানে সেখানে ভগবান বিষ্ণু বিরাজ করেন কারণ আমাদের হিন্দুধর্ম অনুসারে ভগবান এতটাই শক্তিশালী যে আপনি যদি মন থেকে প্রাণভরে যদি ভগবানকে ডাকতে পারেন তাহলে ভগবান তার নিজের জায়গায় থাকতে না পেরে আপনার কাছে এসে উপস্থিত হবে তাই আপনি যে ধর্মেরই মানুষ হন সেটা হিন্দুই হোক সেটা খ্রিস্টান হোক বা সেটা বৌদ্ধই হোক সবাই যদি তাদের নিজেদের ধর্মের ধর্মগুরুকে দেবতাকে যদি স্মরণ করে ডাকতে পারেন তাহলে ভগবান অবশ্যই আপনাদের সাহায্য করবে তাই এই হিসেবে আমি মনে করি এটাই যে যে কোনো ভগবানের বই পড়া আমাদের মানবজীবনের অনেক পরিবর্তন ঘটাতে পারে

এই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত লাইনটি মানে এটাই দাঁড়াচ্ছে যেখানে যেখানে ধর্ম সেখানে সেখানে ভগবান শ্রীবিষ্ণু বিরাজ করেন